আমি আপনাদের হ্যাংলা হোটেল রেস্তোরাঁ থেকে গতকাল কিছুটা খাবার অর্ডার করেছিলাম এখন আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার যথোপযুক্ত পরিষেবা ভালোভাবে পাইনি যেমন আমি অর্ডার করেছিলাম এক প্লেট বিরিয়ানি এক প্লেট চিলি চিকেন এবং এক প্লেট চিকেন চাপ বিরিয়ানির আলুগুলো সিদ্ধ হয়নি এবং বিরিয়ানি ছিল খুবই খারাপ চাল ভালোভাবে সিদ্ধ হয়নি এবং স্বাদও খুবই নিম্ন মানের ছিল চিকেন চাপ এবং চিলি চিকেন খুবই ভালো খেতে ছিল তবে এর পরিমাণ ছিল খুবই অল্প অল্প যে পরিমাণ টাকা নেওয়া হয়েছিল সে পরিমাণ খাবার দেওয়া হয়নি এছাড়াও তিরিশ মিনিটের মধ্যে যদিও বা আমার অর্ডার করা খাবারটা পৌঁছে গিয়েছিল এটা খুবই একটা ভালো বিষয় কিন্তু যে ডেলিভারি বয় ছিল যে আমার খাবারটাকে পৌঁছে দিতে এসেছিল তার ব্যবহার ছিল খুবই খারাপ আমার কয়েক মিনিট দরজা খুলতে দেরি হওয়ায় সে আমার সঙ্গে বিভিন্ন পরিমাণ তর্ক করে প্রচুর পরিমাণে তর্ক করেছিল এছাড়াও সে আমার খাবারটাকে আমার দরজার সামনে দাঁড়িয়ে থেকে মেঝেতে ফেলে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলিং বেল টিপছিল তার এই ব্যবহারটা দেখে আমার খুবই খারাপ লেগেছে কারণ একটা খাবার জিনিস সে আমায় দিতে এসে নীচে ফেলে রেখেছে